হ্যালো দাদা আমি সুব্রত আমি তো আপনার রুচিতম রেস্তোরাঁ থেকে প্রায়ই আমার প্রিয় খাবারগুলি নিয়ে থাকি তো আমার মতে তুমি তো আমার প্রিয় খাবারগুলি জানোই তো আমি চাই সেই আমার সেই প্রিয় খাবারগুলি অর্ডার দিতে এবং সেই প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও চিলি চিকেন চিকেন চাপ ইত্যাদি আমি চাই এই আমার এই প্রিয় খাবারগুলি আজকে অর্ডার দিতে এবং এগুলি যেমন রাত্রি আটটার মধ্যে ঠিক সময়ে আমার বাড়িতে ডেলিভারি হয়ে যায় এবং যাতে খাবারগুলি গরম থাকে সেই বিষয়ও আপনি একটু লক্ষ্য রাখবেন এবং তার জন্য যা যা করতে হয় আপনি একটু করে পাঠাবেন এবং আমার এই প্রিয় খাবারগুলি কিন্তু আপনাকে ভালোভাবে বানিয়ে দিতে হবে এবং রাত্রি আটটার মধ্যেই আমাকে ডেলিভারি করতে হবে ডেলিভারির সময় দেরি হলে আমি কিন্তু খাবারগুলি আর নেবো না